আমার ফ্যামিলিতে আমার বাপের বাড়ির ফ্যামিলিতে আমার বাবা মা আমি আমি আমার বাবা মায়ের একটাই মাত্র মেয়ে এছাড়াও আমার কাকু কাকিমা আছে কাকু কাকিমার দুটো মেয়ে একটা ছেলে আছে আমার পিসিমণি আছে বাপের বাড়িতে আমাদের জয়েন্ট ফ্যামিলি আর আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার হাসব্যান্ড আর আমার দুই ননদ আছে দুই ননদেরই বিয়ে হয়ে গিয়েছে আমার বড় ননদের বড় ননদের দুটো দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে আর ছোট ননদের দুটো বা দুটোই ছোট ননদেরও দুটো বাচ্চা দুটো মেয়ে আর আমাদের বন্ধু বলতে আমার আর আমার হাসব্যান্ডের তো সব দুজনেরই কমন ফ্রেন্ড আছে আমাদের সব থেকে ভালো দুজনেরই দুজনেরই খুব ভালো বন্ধু হয়েছে আমাদের একটা বান্ধবী আছে রেশমী আর তা ছাড়াও আমার আমার নিজের একজন বেস্ট ফ্রেন্ড আছে তার নাম স্মৃতি আমার অনেকগুলো বন্ধু আছে আর সেই বন্ধুদের সঙ্গে সম্পর্ক আমার খুব ভালো আছে সবাই প্রত্যেকদিন ফোন করে খবর নেয় তাদের সাথে যোগাযোগও খুব ভালো আছে